হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ নবদ্বীপ কলেজ থেকেই বলছি কেন কিছু কি দরকার কাউকে কি ভর্তি করাতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনি কী বলতে চাইছেন মানে আপনার মেয়েকে আমাদের এই নবদ্বীপ কলেজে আপনি হচ্ছে নার্সিং পড়াতে চাইছেন তো এখানের আপনি কী সব পরিস্থিতিটা জানতে চাইছেন তাই তো বলছি দেখুন এখানে হোস্টেল ভালোই আছে এবারে আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না কারণ এখানে অনেক দূরদূরান্ত থেকে লোকেরা এসে তার ছেলে মেয়েকে ভর্তি করিয়ে যায় কারণ কোনোরকম অসুবিধা হয় না এখানে সিকিউরিটি গার্ড আছে মেয়েদের কোনো সমস্যা নেই এবং র্যাগিং ট্যাগিং এরও কোনো কোনো ইয়ে নেই কোনো ব্যাপার নেই এখানে কারণ র্যাগিং ট্যাগিংও চলে না এখানে অনেক সিকিউরিটি গার্ড আছে কোনো কোনো কিছু হবে না এখানে মানে মেয়ের কোনো ক্ষতি কিছু হবে না খুবই ভালো এবং খাওয়া দাওয়ার বন্দোবস্তও ভালো আছে আপনি না হলে একদিন দেখে দেখতে আসুন না

হ্যাঁ মোটামোটি ভালোই খরচা পড়বে এবারে আপনি হচ্ছে আপনার মেয়ে যে এইচএস পাস করেছে তো সায়েন্স থেকে পাস করেছে না আর্টস থেকে ও সায়েন্স থেকে যেহেতু পাস করেছে শুনুন এবারে যেটা বলছি এবারে বিএসসি নার্সিং করবে তো এবারে ভালোই পড়বে তিন বছরের কোর্স মানে তিন চার বছরের কোর্স তো আপনার ওই পাঁচ ছলাখ টাকা লেগে যাবে হ্যাঁ এবারে দেখুন খাওয়া দাওয়ার বন্দোবস্ত খুব ভালো আছে দিনে চার বেলা খেতে দেওয়া হয় যেমন সকালে দুপুরে এবারে রাত্রে আর বিকালে চার বেলা দেওয়া হয় নয় অন্য অন্য হোস্টেলে সব তিন বার তিন বেলা করে দেয় কিন্তু আমাদের এখানে চার বেলা দেওয়া হয় এবং আপনি যেটা বলছেন খেলাধুলার ব্যাপার এবারে খেলাধুলার ব্যাপারটাও কারণ দেখুন এখানে পড়তে এসেছে মেন আর কি খেলাধুলাটা বেশি করাই না মাঝে মাঝে কিছু অকেশানে আমাদের কলেজে যে অকেশান হয় সে অকেশানের মাঝে মাঝে বিকালে কিছু খেলার আয়োজন করে থাকি আমরা সেই খেলাতে অংশগ্রহণ করলেও আপনার মেয়ে করতে পারে এবং যারা করবে না করবে না করতে পারলে ভালো প্রাইজ আছে এবং ভালো সম্মান ভালো সার্টিফিকেট আছে বুঝেছেন তো আর কিছু কি জানার আছে আমরা কী করে আনতে যাব দেখুন বলুন এখানে তো অনেক চাপ আছে আপনারা এ গাড়িয়ে করে দিতে আসবেন না তাহলে সেই নার্সিং এখানে আপনি দেখেও যেতে পারেন এবং এবং আপনাদের ওখান থেকেও অনেকজন হয়তো আমাদের এখানে নার্সিং পড়তে এসেছে তাদের কাছ থেকেও হয়তো মুখে শুনে নিতে পারেন আমাদের এই হোস্টেল কীরকম বা খাওয়া দাওয়ার ব্যাপার কীরকম যদি আমার কথায় আপনার না বিশ্বাস হয় তাহলে আপনি ওই সব জিজ্ঞাসা করে নিতে পারেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একদিন আসবেন দেখে যাবেন ঠিক আছে এখন ব্যস্ত আছি বুঝলেন হ্যাঁ রাখছি